হ্যাঁ রাসায়নিক কীটনাশক অবশ্যই মাটি ধ্বংস করছে মাটির যে সতেজতা তাকে একেবারে উর্বর করে তুলছে বলে মানুষ মনে করলেও এই কীটনাশকই মানুষের শরীরকেও ধ্বংস করে দিচ্ছে যেমন আগে চাষ করতো মানুষ গোবর সার আলু পচা ইত্যাদি সারের মাধ্যমে গোবর সারের মাধ্যমে কিন্তু এখন মানুষ কি করছে যত রকমের কীটনাশক আছে যাতে তাড়াতাড়ি গাছটা বাড়ে যাতে তাড়াতাড়ি ফসল ধরে ফসলে না পোকা ধরে এই ধরনের হাত থেকে রক্ষা পাওয়ার করার জন্য কীটনাশক ওষুধ প্রয়োগ করছে যার ফলে সবজি বা ফল ভালো হলেও তাতে কিন্তু প্রচুর পরিমাণে বিষ ঢুকেছে তাই আমরা চাই যে যে সমস্ত মানুষ ঘরে অল্প অল্প জিনিস লাগিয়ে সবজি বা ফসল উৎপন্ন করে খাচ্ছে বাজার থেকে বেশি কেনা জিনিস ব্যবহার করছে না সেটা আমরা বিকল্প পদ্ধতি হিসাবে বেছে নিচ্ছি যে বাড়ির পাশে যদি অল্প জায়গায় মানুষ গাছ লাগিয়ে নিজেদের হাতে তৈরি করে খায় কীটনাশক ওষুধ দেওয়া ছাড়া তাহলে সেটি খুব উপকার হয়